হ্যালো কে বোল

হুম হুম হুম

ঠিক মতোন খাচ্ছেন তো টাইমে টাইমে আমি তো ঠিকই ওষুধ দিয়েছি কিন্তু এবারে কিছু করার নেই দেখো তোমার অতিরিক্ত হয়ে গেছে আমরাদের ছোটো খাটো ইয়ে দেখি তো এখানে একটা হসপিটাল ভালো হসপিটাল আছে সেখানে কি যেতে পারবে নালাগোলা হসপিটালে খুব ভালো ওখানে হ্যাঁ কী বলো তো ওখানে তোমায় তুমি যে হিসেবে তোমার শরীরের ইয়ের কথা বললেই ওখানেই গেলে তোমার সুস্থ হয়ে যাবে কারণ খুব ভালো হসপিটাল ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলে দিতে পারবো কিন্তু তোমার টাইম হবে কটা ঠিক যখন তখন খোলা থাকে না ঠিক আছে